হ্যাঁ পশুদের সাধারণত সবুজ স্থলেই চড়ানো সুস্বাস্থ্যকর ব্যাপার এবং খুব ভালো হয় হ্যাঁ আমি পরিশ পরিবর পরিবেশ দূষণের কারণে যেমন জলবায়ু প্লাস্টিক জলের অভাব ইত্যাদি কারণে পশুর শরীরের অবনতি দেখেছি এবং অনেক গবাদি পশুকে জলের অভাবে তারপরে প্লাস্টিক খেয়ে ফেলার ফলে তার পাকস্থলী নষ্ট হয়ে মারা যেতেও দেখেছি আমার মনে হয় পরিষ্কার পরিবেশটা পরিচ্ছন্ন রাখা উচিত নিজেদের জন্য এবং আমাদের বাড়িতে পশুদের জন্য আবহাওয়া তো আমাদের হাতে থাকে না কিন্তু প্লাস্টিক সম্পূর্ণভাবে বর্জন করা উচিত বা সেটা ফেললেও যথেষ্ট সতর্কভাবে নির্দিষ্ট জায়গায় ফেলা উচিত এবং জলের অভাব যাতে অভাবে যাতে কোনো পশু না মারা যায় সেদিকে খেয়াল রাখা উচিত জলটা যত সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্ব সেটা আমাদের সব সমময় খেয়াল রাখা উচিত